গ্রামে যোগাযোগ ব্যবস্থা খুব খারাপ তাও আমাদের গ্রামে অনেক মাঠ আছে বড়ো বড়ো সো ওখান থেকেই আমরা অনেকজন ভালো খেলে বাইরে গিয়ে নাম করি নাম করে আমরা আমাদের গ্রামে এসে মানুষজনকে উপকৃত করি আমাদের গ্রামবাসী খুব আনন্দ পায় আমাদের যে গ্রামের ছেলেরা বাইরে গিয়ে খেলছে সেখানে নাম করছে আমাদের গ্রামের লোক খুব মানে হ্যাঁ মানে খুব হাসিখুশিতে থাকে বা খুব আনন্দ যে আমাদের ছেলেরা বাইরে গিয়ে নাম করছে তো আমাদের যোগাযোগ ব্যবস্থাটা যদি একটু ভালো হত তাহলে আমাদের আরও ছেলেমেয়েরা বাইরে গিয়ে খেলাধূলায় নাম করত ও সামাজিক দিক থেকে আমাদের গ্রামবাসী সবাই হাতে হাত মিলিয়ে একসঙ্গে সবাই থাকে